আমি একটি কাজে গিয়েছিলাম তো সেখান থেকে আসতে আমার রাত রাত হয়ে গিয়েছিল সেইজন্য আমি একটি ক্যাব ড্রাইভারকে ফোন করেছিলাম বুক করেছিলাম যে আমাকে সন্ধের মধ্যে এই টাইমে নিতে আসবেন তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তো এখনও সেই ড্রাইভার এসে পৌঁছায়নি সেইজন্য আমি কল করছি তো আমি তো টাইম দিয়েছিলাম সন্ধে সাতটায় তো এখনও এসে পৌঁছাচ্ছেনা তো আরও কতক্ষণ টাইম লাগবে এখানে এসে পৌঁছাতে আমাকে এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে সেই সম্বন্ধে আমি জানতে চাই তো এখানে তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ড্রাইভারের জন্য তো আমি সাতটায় সময় দিয়েছিলাম এখন সন্ধে আটটা বেজে গেল এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো কী কারণে এসে পৌঁছায়নি সেইটা জানতে পারি কি